আমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সেই হিসেবে আমি সেই সময়গুলিকে কাটিয়েছিলাম উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে খুব ভালো পড়াশুনা করে খুব ভালো রেজাল্ট করে সেই চ্যালেঞ্জটিকে আমি চ্যালেঞ্জটিকে রুখে দাঁড়িয়েছি এবং সেই চ্যালেঞ্জটিকে কাটিয়েও ভালো রেজাল্ট করে উঠে করে দেখিয়েছি